কাছাকাচি সমুদ্র সৈকত আছে সমুদ্র সৈকত বলতে দীঘা এবং এখানে সব সময়ই ভিড় থাকে ঠিক আছে মানে প্রত্যেক সময়ই দীঘা হচ্ছে পর্যটকদের এক মানে আনন্দদায়ক জায়গা যেখানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ই ভিড় লেগে থাকে মানুষ ছুটি পেলেই এইখানে চলে আসে এটাই এটাই হচ্ছে সবচেয়ে ভালো জায়গা এবং মনোরম জায়গা আপনারা সবাইই জানেন সেটা যে দীঘাতে সব সময়ই ভিড় থাকে এখানে বিশেষ কোনো ঋতু নেই